আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা আমার মাতৃভাষা হল বাংলা আমি বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসি এছাড়াও এছাড়াও আমার আমার রাজ্যে সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে বিভিন্নভাবে বাংলা ভাষার গুরুত্ব অপরিসীম আমি বাঙালি হওয়ায় আমার প্রধান মাতৃভাষা হল বাংলা এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যের বেশিরভাগ জায়গায় জায়গায় বাংলা ভাষার প্রচলনই খুব বেশি মানুষ বাংলা ভাষাতে কথা বলতে খুব ভালোবাসে বাংলা ভাষা এক ঐতিহ্যপূর্ণ বাংলা ভাষা এক ঐতিহ্যপূর্ণ ভাষা বাংলার ভাষার একটি বিশেষ ঐতিহ্য রয়েছে বাংলার ইতিহাসে এটি সংস্কৃতিকেও সমৃদ্ধ সমৃদ্ধ করে তুলেছে এই বাংলা ভাষার মাধ্যমে বাংলা ভাষার বহু ইতিহাস ইতিহাস রয়েছে বাংলা ভাষা বাংলা ভাষাকে কেন্দ্র করে আরোই অনেক কিছুও গড়ে উঠেছে অনেক শিক্ষা সংস্কৃতি অনেক প্রাচীন ঐতিহ্য ঐতিহ্য ইত্যাদি এই বাংলা ভাষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যে তাই এ এক কথায় বলা যায় বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যে ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে বাংলা ভাষার ভূমিকা গুরুত্বপূর্ণ